আমি অনলাইনে আপনাদের ওখানে পাঁচ প্লেট চিকেন কষা অর্ডার করতে চাই কিন্তু পাঁচ পাঁচ প্লেট চিকেন কষা লাগবে না তিন দু প্লেট বাতিল করতে চাই